আমরা কৃষিকাজের জন্য নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে প্রথমে আমরা একটি দরখাস্ত লিখব দরখাস্ততে গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সই করিয়ে আমরা সেখানে আরও দশজন সই করে সেই দরখাস্তটি কোনো ইলেকট্রিক অফিসে জমা দেবো জমা দেওয়ার পর সেখানে নতুন করে চাষবাসের জন্য বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা পাব কি না সেটা জানানোর জন্য বিদ্যুৎ যখন না থাকে তখন চাষিদের প্রচুর পরিমাণে অসুবিধা হয় এক একটা সময় থাকে যে সময়ে জল কিন্তু খুব লাগে বিশেষ করে আলু চাষের সময় আলু চাষের সময় সাত দিন ছাড়া ছাড়া যদি আলুতে জল দেওয়া হ না যায় জমিতে তখন কিন্তু আমাদের এর আলু চাষে প্রচুর পরিমাণে ক্ষতি হয় যার ফলে ইলেকট্রিক না থাকলে তখন মানুষও অনেক সমস্যায় পড়ে এবং ফলনও কম হয় এবং ও যখন লাইন থাকে তখন কিন্তু চাষিদের অনেক ফ উপর চাপ পড়ে যায় কারণ প্রত্যেকেই চায় যাতে ও বলে আমার আগে ও বলে আমার আগে তখন কিন্তু বেশি করে চাপ পড়ে যায় যার ফলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হয় নিজেদের মধ্যে একটা গন্ডগোলেরও সৃষ্টি হয় কারেন্ট যদি নার থাকে তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীনগুলি আমাদেরকে হতে হয়